জেলেদের অনেক জাতি বা গোষ্ঠী রয়েছে মাছ ধরার বিভিন্ন উৎসব রয়েছে যেমন মাছোয়া যখন ধান নতুন ওঠে তখন নবান্ন বলে একটি উৎসব হয় সেই উৎসবের সময় সব পুকুরে বা নদীতে মাছ ধরা হয় সেই উৎসবটিকে বলে মাছোয়া এছাড়া পুজোর আগে জেলেরা একত্রিত হয়ে মাছ ধরে পুকুরে বা নদীতে ঈদের আগেও একবার মাছ ধরা হয় পুকুরে বা নদীতে